পশ্চিমবঙ্গের কয়েকটি মূল ঐতিহাসিক জায়গা হলো সিরাজদৌল্লার সিরাজদৌল্লার রাজধানী মুর্শিদাবাদ এবং তার যে ইংরেজদের সঙ্গে যুদ্ধস্থল পলাশি এই জায়গাগুলো এখনও বর্তমানে রয়েছে একটা হচ্ছে মুর্শিদাবাদে আর একটা নদীয়ার পলাশিতে